যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠ পরিচালনা ও কার্যকর বাস্তবায়নের সবল প্রশাসন ও ব্যবস্থাপনা মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাপ্ত সম্পদকে সঠিক পরিকল্পনা সংগঠন নির্দেশনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে যথাযথ ব্যবহার সুনিশ্চিত করে লক্ষ্য অর্জন করাকেই ব্যবস্থাপন বলে মোদ্দা কথায় ব্যবস্থাপনা একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার আর্ট এবং কৌশল বলা হয়ে থাকে বর্তমানে সমগ্র বিশ্বে শিক্ষাক্ষেত্রে বিপুল পরিবর্তন সাধিত হচ্ছে বাংলাদেশের শিক্ষা কর্মকাণ্ডেও নতুন নতুন ধ্যানধারণা কলা কৌশল শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা সংযোজিত হয়েছে আর এরূপ শিক্ষা প্রশাসন ও ব্যবস্থপনার মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিমাণগত ও গুণগত মান উন্নীত করা শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিক অ্যাকাডেমিক ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক ব্যবস্থাপনার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের ভৌত সুযোগ সুবিধা শিক্ষক শিক্ষার্থী শিক্ষাক্রম পাঠ্যসূচি শিক্ষা উপকরণ ইত্যাদি এগুলোর সর্বোত্তম ব্যবহারের মাধ্যমেই সুষ্ঠ অ্যাকাডেমিক ব্যবস্থাপনা নিশ্চিত হয় শিক্ষা প্রতিষ্ঠানের বস্তুগত ও মানবীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষার উৎকর্ষ সাধন করতে হয় ব্যবস্থাপনা ও কাজটির দক্ষতার সঙ্গে নিশ্চিতকরণের জন্য নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ দিক তাই একজন দক্ষ ব্যবস্থাপক দক্ষ নেতাও বটে